আমি গান গাওয়ার ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ও সহায়তার ভূমিকা পালন করি এটি উন্নত করার চেষ্টা করি কারণ আমরা যখন গানটি গাই তখন গলা থেকে গাওয়া উচিত নয় তখন পেট থেকে যাতে শ্বাস নিয়ে ভরপুর যদি আমি পেট থেকে গানটা গাইতে পারি তাহলে কিন্তু সেই গানটি আমি অনেকক্ষণ গাইতে পারি তার কিন্তু ধরে রাখার ক্ষমতা অনেকটা বেশি আর যদি আমি গলা থেকে গানটি গাই তাহলে কিন্তু আমি বেশিক্ষণ গানটাকে ধরে রাখতে পারি না গলা ব্যথা করে সেই জন্য আমি দুটো একটা গান গেয়েই কিন্তু থেমে পরি আর যদি শ্বাস প্রশ্বাস নিয়ে ফুল পেটে দমে যদি আমি গানটি করা শুরু করি তাহলে কিন্তু আমি গানটি অনেকক্ষণ ধরে কোত্তে পারবো বা সবাইকে গেয়ে শুনাতে পারবো এটি করতে গেলে আমাদের বিশেষভাবে কোনো রকম কোনো আসুবিধা হয় না কারণ ছোটোবেলা থেকে দিদিমণিরা আসতেন গানের মাধ্যমে কিন্তু তাদের কাছে ক্লাস নিয়েছি তেনারা প্রথমে স্বরলিপি আমাদের বলে দিতেন যে প্রথমে গান করলে হবে না প্রথমে স্বরলিপি করতে হবে হারমোনিয়াম ধরা শিখতে হবে হারমোনিয়াম বাজাতে হবে তবেই খালি গলায় পরে পরেই বড়ো বড়ো স্টেজে তুমি গান করতে পারবে তাই ছোটোবেলায় আমি স্বরলিপি কাগজে পেনে লেখতাম দিদিমণি যেমনভাবে বলে দিতো কাগজ পেনে স্বররূপি লেখে সেটি হারমোনিয়ামের মাধ্যমে গান করে করে সেটিকে বাজাতাম স্বরলিপিগুলো সব প্র্যাকটিস করতাম তারপর যখন আমি বড়ো হলাম তখন এবার খালি গলায় এবারে মাইক্রোফোন ধরে শ্বাসপ্রশ্বাস নিয়ে পেট থেকে গান করা শুরু করলাম যাতে আমি অনেকক্ষণ ধরে গানটা করতে পারি করে সবাইকে শোনাতে পারি